মাছ ধরতে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি হ্যাঁ আমি ঘূর্ণি ঝড় বা খারার সম্মুখীন হয়েছি আমি যেভাবে কঠিন পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে ঝড় আসলে আমা আমার ট্রলার নিয়ে আরে একদিকে আসার চেষ্টা করি